হ্যাঁ বলছিলাম বলুন আপনি ঠিক কী ধরণের বাড়ি চাইছেন হ্যাঁ এই ধরণের বাড়ি তো অনেকেই রয়েছে আপনি ধরতে পারেন যে আপনি কী মানে পূর্ব মেদিনীপুরের ঠিক কোন জায়গার কথা বলতে চাইছেন আপনি একটু যদি বলেন সেখানে আমার সুবিধা হতো অনেকটা তো আমার তো এই রকম বাড়ি পূর্ব মেদিনীপুরের অনেক জায়গায় রয়েছে আপনি ঠিক কোন জায়গা চাইছেন একটু বলতে পারবেন হ্যাঁ তমলুকের দিকেই একটা বাড়ি রয়েছে একদম ধরুন তমলুক তমলুক যে বাস স্ট্যান্ড আছে না সেই বাস স্ট্যান্ডের উল্টো দিকেই আছে ওখান থেকে স্কুল একদম খুবই কাছে আপনি জানেন নিশ্চই যে ওখান থেকে একদম প্রাইমারি স্কুল হাই স্কুল সব স্কুলই একদম কাছের দিকে তাছাড়া মার্কেট এরিয়া তামলুক তো একটা শহরের মতো জায়গা এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন ওখানে তো আপনি হ্যাঁ তো এখানে হ্যাঁ একটা পুরো রেডি মেড বাড়ি আছে আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আর এছাড়া আপনি হ্যাঁ ভাড়া বলতে ধরুন যে ওয়ান বি এইচ কে আছে একটা একটা টু বি এইচ কে আছে ওয়ান বি এইচ কেটা ভাড়া পড়বে আপনার মানে ওয়ান বি এইচ কে বলতে একটা বেডরুম একটা বাথরুম একটা রান্নাঘর নিয়ে আপনার ওটা ভাড়া পড়বে ছয় হাজার টাকা আর যেটা টু বি এইচ কে দুটো বেডরুম দিয়ে সেটার ভাড়া পড়বে আপনার দশ হাজার টাকা মতো ভাড়া পড়বে হ্যাঁ ওটা তো বললাম ওই তমলুক বাস স্ট্যান্ডের পেছন দিকে যে বাড়িটা আছে বললাম ওটা দোতলা দেবে ওই হ্যাঁ ছোটো বলতে হ্যাঁ তমলুকের ও জায়গাটি হবে একটু মানে বাস স্ট্যান্ডের পেছনে না আর একটু ভেতরের দিকে যেতে হবে ওখানে ভাড়াটা অনেকটা কম পাবেন আপনি ধরতে পারেন চার হাজার মতো ভাড়া নেবে এই একটা বেডরুম একটা রান্নাঘর আর একটা বাথরুম দিয়ে আপনার ওই চার হাজার টাকা মতো ভাড়া নেবে আর ওটা ওটার থেকে স্কুলটা হাই স্কুলটা খুব কাছে প্রাইমারি স্কুলটা একটু দূরে হবে আচ্ছা আচ্ছা না না তাহলে আপনি এক কাজ করুন যে তাহলে ওই নটা থেকে দশটার দিক করে আপনি তমলুক বাস স্ট্যান্ডের কাছে আসুন আর এসে আমাকে একবার কল করে নেবেন আমি দেখিয়ে দেবো বাড়িটা

হ্যাঁ রাখছি